পূর্ব বর্ধমান জেলায় প্রধান কৃষিপণ্য হচ্ছে ধান এখানে ধান চাষ বেশি করা হয় এবং ধান ছাড়াও এখানে যব তামাক ভুট্টা চাষ করা হয় এখানে ধান চাষ করার পদ্ধতি হচ্ছে প্রথমে প্রথমে জমিটা ভিজিয়ে তারপর সেখানে লাঙল বা ট্রাক্টর দিয়ে চষে নেওয়া হয় তারপর সেটা চাষের উপযুক্ত করা হয় তারপর সেখানে তারপর সেখানে ধানের বীজ ছটি বীজ ছড়িয়ে ধানের বীজ উৎপন্ন করা হয় এরপর বীজগুলো বড় হলে সেই বীজগুলো নিয়ে অন্য একটা জমিতে রোপন করা হয় তারপর সেখান থেকে ধান বড় হয় ধান পাকে তারপর সেগুলোকে তারপর সেগুলোকে কাটিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয় বাড়ি নিয়ে যাওয়ার পর সেগুলো একটি মেশিনের দ্বারা ধানগুলো ঝাড়া হয় ধানগুলো ঝাড়ার পর ওগুলোকে সিদ্ধ করা হয় তারপর ধানগুলিকে সিদ্ধ করার পর ধানগুলিকে ভালোভাবে রোদে শুকিয়ে নেওয়া হয় রোদে শুকোনোর পর ধানগুলো ধানগুলিকে একটি মেশিনের দ্বারা ভাঙতে যাওয়া হয় যেখান থেকে ধানগুলি চাল হয়ে বেরিয়ে আসে চাল হয়ে বেরিয়ে আসার পর চাল হয়ে বেরিয়ে আসার পর ওইগুলিকেই বাজারে বিক্রি করা হয় এটাই হচ্ছে আমাদের বর্ধমান জেলায় ধানের উৎ